আমি একটা গবাদি পশু মানে রেকেছি বাচ্চা হয়েছে বাচ্চাটা প্রসব হয়েছে আমি তার লালা টালাগুলো গায়ের থেকে ভালো করে মুছিয়ে দিয়েছি দিয়ে গাল গালের মধ্যেও লালা ছিলো গালটা হা করিয়ে ওর লালা টালাগুলো বের করে দিয়েছি দিয়ে ভালো মানে গরমের শীতের দিনে তো হয়েছে ভালো মানে জামাকাপড় একটু গরমের গায়ে দিয়ে দিয়েছি দিয়ে ও তো এখন উঠতে পারে না মানে ছোটো বাচ্চা ও মানে বারবার আছাড় খায় খেতে খেতে খেতে খেতে তারপরে উঠে দাঁড়ায় তা একন ও উঠতে পারছে না ওর মা ও ওকে গায়ে চেটে চেটে দিচ্ছে আমিও সব মুচিয়ে দিয়েছি দিয়ে একটু আগুন করেছি মানে শীতের দিনে কাঁপছে তো একটু গরম আগুন করেছি করে ওকে মানে আগুনের তাপ দিচ্ছি দিয়ে একটু উঠছে একটু একটু হাঁটছে এবার দুধ খাওয়ার জন্য চেষ্টা করছে খেতে পাচ্ছে না সেটাকে আমি আবার ওকে নিয়ে ধরে ওর মায়ের স্তনে গিয়ে বাঁট ধরিয়ে দুধ খাওয়াচ্ছি এরকম করে মানে ওকে আমি মানে ভালো রাখা এ করছি